আমি সাধারণত ক্যানভাস বা চার্ট পেপারের উপরে বিশেষত ছবি এঁকে থাকি না সাধারণ যে ছবি আঁকার খাতা হয় তার উপরেই কিন্তু আমি সাধারণভাবে ছবি আঁকার চেষ্টা করি একটু মোটা পেপারের খাতার ওপরে যেটাতে ছবি আঁকলে আমি নিজে স্বস্তি বোধ করি এবং তার ওপরে যদি আমি জল কালার ব্যবহার করি তাহলে কিন্তু পাতাটি গুঁড়িয়ে যাবার বা মুড়ে যাবার ব্যাপারটি থাকে না তাই আমিও বলবো যারা পেন্টার বা যারা ছবি আঁকতে ভালোবাসেন তারা কিন্তু ওই মোটা পেজটি ব্যবহার করবেন ছবি আঁকার জন্য এছাড়া ক্যানভাস বা চার্ট পেপারে ছবি আঁকা যেতেই পারে সেটার তো ছবি আঁকলে বেশ ভালো মতন ছবিটি বোঝা যায় এবং বেশ সাধারণভাবে ছবিটি থেকে থাকে